আমি শৈশব অবধি ক্রিকেট এবং ফুটবল খেলা খেলতে অভ্যস্ত এটি আমার মনকে ছুঁয়ে যায় এবং আবেগ আমাকে আবেগপ্রবণ করে তোলে এই দুটি গেম ভারতে মধ্যে একটি জীবিকার উৎস হয়ে উঠতে পারে বহু যুবক জীবিকা হিসাবে এই দুটি খেলাকে গ্রহণ করেছে এছাড়াও আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রে খেলাধুলার জন্য একটি বিশেষ নম্বর দেওয়া হয়ে থাকে